আমি আঁকা খুব ছোটো থেকে শুরু করি তাই বিশেষ কিছু কৌশল বা টিপস আমি শিখিনি যদিও কিছু বছর পর অয়েল পেন্টের মাধ্যমে আঁকতে শিখি আমার প্রথম অঙ্কন শিক্ষক হন ভাস্কর বাবু যার তত্ত্বাবধানে আমি আমার অঙ্কন কৌশলকে আরো মজবুত করে তুলি নতুন কৌশল শেখার জন্য আমি নতুন জায়গায় গিয়ে নতুন সিনারি দেখে নতুন দৃশ্য এঁকে এখনকার বিশ্লেষণ করে নিজের কৌশলকে খুব মজবুত করি এছাড়া অনলাইন ইউটিউব থেকে বিভিন্ন চ্যানেল দেখে আঁকার নতুন কৌশল শিখি